আগেকার সময় গ্রামে কোনো ধরনের টি ভি বা রেডিও ছিলো না তখন মানুষ বিনোদনের জন্য একটা অনুষ্ঠান করতো অনুষ্ঠানে নাচ গান বা নানান ধরনেন অনুষ্ঠান দেখে মানুষের বিনোদন হতো তারপর আস্তে আস্তে মানুষের মধ্যে আসে রেডিও রেডিওতে মানুষ ঘরে বসে

বিনোদন হতো তারপরে আস্তে আস্তে সময় যত পরিবর্তন হয়েছে আস্তে আস্তে এসেছে কালার টি ভি কালার টি ভিতে রঙিন রঙিন ছবি এবং সঙ্গে নানান ধরনের গান বাজনা শুনে মানুষের বিনোদন হয়ে থাকে যত সময় এগিয়েছে তত মানুষ উন্নত হয়েছে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কাছে এসেছে কম্পিউটার বা স্মার্টফোন স্মার্টফোনের সাহায্যে মানুষ হাতে হাতে এবং কাছাকাছি সময়ে নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান নাচ গান খেলাধুলো সব এখন মানুষের হাতে হাতে ঘুরছে মানুষ সেখান থেকেই বিনোদন করছে আর আগেকারের সময়ে যখন মানুষ একসঙ্গে বসে নানান ধরনের বিনোদন দেখতো এখন মানুষ একা একাই সেই সমস্ত বিনোদনগুলি উপভোগ করছে